আমার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গে বাস করি আমার সংস্কৃতি ভাষা হল বাংলা আমি বাংলা ভাষা পরিচালিত আমি বাংলা ভাষা বলতে বা বুঝতে ভালো পারি অন্য ইংলিশ বা হিন্দি বুঝতে পারি না বা ওর উপর কোনো ইন্টারেস্টও নেই আমি কোনো সিরিয়াল বা কোনো মুভি দেখি বা আমি সিআইডি দেখতে খুবই ভালোবাসি সিআইডিটা বাংলায় হয় ওই জন্য আমার ওর উপর ইন্টারেস্টটা বেশি আমি বাংলা পড়তে বা বলতে খুব ভালোই পারি বা এখানে পশ্চিমবঙ্গে বেশি বাংলাটাই চলে এখানকার সবাই বাংলা ভাষা বুঝতে পারে বা বলতেও পারে এখানে কোনো ব্যবসা করতে গেলে বাংলায় বাংলা ভাষাটাই বলতে হয় না তো কেউ বুঝতে পারবে না বা প্রবলেম হবে ওই জন্য আমরা বাংলা ভাষা বলি বাংলায় কোনো ব্যবসা করলে সেটা লাভবান হবে